আমার এলাকার বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সংবাদমাধ্যম খুব একটা অনুভূতিশীল নয় এখানে সব সম্প্রদায়ের ধর্মের মানুষকে একই চোখে দেখা হয় না কারণ আমার মায়েরা লক্ষ্মীর ভাণ্ডার পায় পাঁচশো টাকা মুসলিম আর আর এসটি ওবিসি অন্যান্য আরও যা কাস্ট তারা পায় হাজার টাকা জেনারেলদেরকে সেরকম সুবিধা দেওয়া হয় না এখানে সমস্ত কাজেই জেনারেলরা একটু পিছিয়ে কিন্তু এসটি ওবিসি ওদেরকে সবসময় এগিয়ে রাখা হয় কোনো যদি সমস্যার সম্মুখে হিন্দু বা জেনারেলরা পড়ে থাকে তখন সেটা সেই সমস্যাটাকে সীমিত রেখে দেওয়া হয় সমস্যার সমাধান না করে কিন্তু মুসলিমদের ক্ষেত্রে সেটা নয় তাদের একটা বড় আন্দোলন শুরু হয়ে যায় এবং তাদেরকে সমস্ত সুবিধা দেওয়া হয় তাদের পাশে থাকা হয় তাই এখানে সংবাদমাধ্যম খুব একটা অনুভূতিশীল নয়